আমার দুই ভাই আছে বোন নেই আর তাদের থেকে আলাদা আমি সব থেকে বেশি আমার যে বড়ো দাদা সে খুব শান্ত প্রকৃতির এবং সবাই যা বলে সেটা খুব ভালোভাবে শোনে মন দিয়ে শোনে সেটাই পালন করে আর আমি তার উল্টো আমি কথা শুনতে চাই না খুবই চঞ্চল পড়াশুনাতেও খুব খারাপ আমার দাদারা পড়াশুনায় ভীষণ ভালো সেটার কারণ হচ্ছে শান্ত প্রকৃতির সব গুরুজনদের কথা খুব ভালোভাবে মানে আর আমি মানি না আর আমি কথায় কথায় খুব রাগ দেখাই বাড়িতে সবার আদরের তাই একটু বেশি কিছু বললে বকলে আমি কাঁদি দাদারা আমাকে বোঝায় ওরা খুব বোঝে কথা খুব সহজে সব কিছু আমার কথাও মেনে নেয় কিন্তু আমি সবার কথা মেনে নিতে পারি না তাদের থেকে সম্পূর্ণভাবেই আমি আলাদা